এটা অনু ট্রাভেল এজেন্সিতে লেগেছে তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে উত্তর ভারত ঘুরতে যেতে চাই তো এই মুহূর্তে আপনি কি কোনো গাড়ি ছাড়ছেন আমরা মোট আটজন যাব আর কত করে কী মাথাপিছু ভাড়া নেবেন বলুন একটু কম হবে না একটু কম করুন ছেলেমেয়ের পরীক্ষা হয়ে গেছে সব বায়না করছে যে উত্তর ভারত ঘুরতে যাবে দক্ষিণ ভারত দেখে এসেছে উত্তর ভারতটা যাব একটু যদি কম করেন ভাড়াটা ভালো হয় আর সাইট সিয়িং যেগুলো আছে সেগুলো দেখার জন্য সাইট সিয়িং যেগুলো আছে সেগুলো দেখার জন্য কি আলাদা টাকা লাগবে না ওই টাকাতেই হবে খাওয়া কবার বললেন দুবার আর একটু কম করুন আর একটু কম করলে ভালো হয় ঠিক আছে হ্যাঁ সে তো খরচ আছে অগ্রিম কত টাকা দিতে হবে আপনাকে কতারিখে ছাড়ছেন কটার সময় ছাড়বেন সন্ধ্যে সাতটায় ছাড়বেন আরও দুজন আমাদের সাথে যাবে বলছিল তো তাদের জন্য কি সিট পাওয়া যাবে ঠিক আছে রাখছি